আমি একটা অনলাইন থেকে শাল অর্ডার করেছিলাম সেটি যথেষ্ট ভালো কারণ সেটি হয়তো আমি দোকানের মতো কাপড়টা হাত দিয়ে বা বিভিন্ন কিছু চয়েস করে নিতে পারিনি ফোন থেকে দেখে নেওয়া তবে জিনিসটি একবার খারাপ হয়নি দাম দোকানের তুলনায় অনেকটাই কম কাপড়টাও খুবই ভালো তাই আমি অনলাইন থেকে অর্ডার করা শাল খুবই ভালোই মনে করি এর পরে পরবর্তী দিনে আরও কিছু জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করতে চাই তার কারণ আমার সাথে থাকা প্রথম এই পণ্যটি কোনো ডিসপুট বা খারাপ দেখা যায়নি তাই এটাকে আমি ভালো বলে মনে করি এবং অনলাইন প্রোডাক্ট ভালো বলে মনে করি